হ্যাঁ আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যেমন তিনি অনেক গল্প লিখেছেন অনেক কবিতা লিখেছেন এরকম আরও নানান যাবতীয় যা জিনিস লিখেছেন রবীন্দনাথ ঠাকুর তা আমাদের বাংলা ভাষাকে অনেক শৈলীক দিক থেকে অন্যান্য ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে বাংলা ভাষা তিনি রবীন্দ্রনাথ ঠাকুর সব বাংলা ভাষায় কবিতা লিখেছেন বা অন্যান্য গল্প লিখেছেন খুব সুন্দর সুন্দর গল্প লিখেছেন এবং আরও রো বিদ্যাসাগর আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছে তিনি যাবতীয় যা কিছু লিখেছেন কবিতা লিখেছেন এবং কাজি নজরুল ইসলাম তিনি কবিতা লিখেছেন সব বাংলায় লিখেছেন বাংলা ভাষা তে সেই বাংলা ভাষা এইভাবেই শৈলীক প্রকাশের ক্ষেত্রে ব্যবহিত হয়